কৃষকরা পছন্দ করতে পারে বা তারা নিজেরাও করতে পারে এমন অনেকগুলি ব্যবসা রয়েছে যেমন ফসলের বীচের ব্যবসা তারা সকলে এটা পছন্দ করে থাকবেন কেননা যদি এই ব্যবসাটি আমাদের সামনেই গড়ে ওঠে তখন এটির জন্য আমাদেরকে দূরে কোথাও যেতে হয় না তাই এটা কৃষকরা সকলেই পছন্দ করে থাকেন তাছাড়া কীটনাশক সারের ব্যবসা কোথাও ফসল কেনা বেচার ব্যবসা এছাড়াও আরো অন্যান্য অনেকগুলি ব্যবসা রয়েছে যা কৃষকরা পছন্দ করতে পারে যা ওই অনেকটি উন্নত মানের ব্যবসা যেমন রাইস মিলের ব্যবসা কৃষকরা এটা অবশ্যই পছন্দ করে থাকবেন কেননা ধান চাষ করার পর সেই ধানটা তারা ধান হিসাবে বিক্রি না করে তারা রাইস মিল থেকে চাল বিক্রি করে অনেকটাই বেশি দামে মূল্য পেয়ে বিক্রি করতে পারেন এইগুলি সেই জন্য তারা অনেকই খুশি হতে পারেন তাছাড়া তেলের খনির ব্যবসা তেলের খনি বলতে কোনো পেট্রল বা অন্য কিছু তেল নয় তেলের খনি তেলের মিল বলতে সাধারণত সরষের তেল বা রিফাইন্ড তেল যেগুলি আমরা সাধারণত খা নিত্য দিন খেয়ে থাকি সেই সমস্ত তেলের ব্যবসা সরষা বা তিল চাষ করার পর চাষিরা সেই সরষা বা তিল থেকে নিজেরাই তাদের মিল থেকে তেল নিঃশোষণ করে সেই তেলগুলি বাজারে সরাসরি বিক্রি করতে পারেন অনেকটা বেশি দামে এতে তাদের লাভ অনেকটাই বেশি হবে যার জন্য তারা সকলেই খুশি হতে পারেন এবং পছন্দ করে থাকেন এছাড়াও বিভিন্ন মশলার ব্যবসা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত ব্যবসাগুলি চাষিরা গ্রামঞ্চলে চাষবাস করার পর তারা এগুলি সাধারণত শুকনো মালই হিসাবেই বিক্রি করে থাকেন যার জন্য তারা অনেকটা বেশি দাম পেয়ে থাকেন কিন্তু এইগুলি যদি তারা মশলার হিসাবে গুঁড়ো করে বিক্রি করেন প্যাকেটজাত করে তখন অনেকটাই বেশি দাম পাওয়া যায় সেই জন্য চাষিরা এই সমস্ত ব্যবসাগুলিকে অনেকটাই পছন্দ করে থাকেন এবং নিজেরাও তারা এটি করতে পারেন